আরে রিচার্জের যা দাম টাম বেড়ে যাচ্ছে আর রোজগার নেই এখন রিচার্জ টিচাজ করতে পারব কি না তার নেই ঠিক

কী করা যায় বল তো রিচার্জের দাম বেড়ে যাচ্ছে যা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আর কাজ বাজ নেই তা বল কেমন আছিস ও তোর বাড়ির সবাই কেমন আছে

দুটোও অনেক পুজোর কেনাকাটা হয়ে গিয়েছে হ্যাঁ হয়ে গিয়েছে হ্যাঁ তোর বাবার শরীর কেমন ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে রাখছি